হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলছি বলুন কী ব্যাপার হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে এখানে অনেক কিছুই পাওয়া যাবে সালোয়ার শাড়ি জিন্স টপ ছোটো বড় সবারই পাওয়া যাবে আপনি কেমন দামের নেবেন কত দামের হ্যাঁ কম থেকে বেশি অনেকরকমই তো আছে হ্যাঁ পেয়ে যাবেন হ্যালো এখানে ভালো কোয়ালিটির শাড়ি আর কী নেবেন হ্যাঁ পাওয়া যাবে তো আপনি অনলাইনে নেবেন না কি দেখে এসে নেবেন এসে নেবেন আপনি আচ্ছা তো দোকানটা তো সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা ঈদ বলে বেশিক্ষণ খোলা থাকছে না হলে তার আগেই অফ হয়ে যায়

বলতে আপনি কেমন নেবেন আসুন না এসে দেখে যাবেন ভালো অনেক কিছু আছে সুতির আছে হ্যাঁ হ্যাঁ সালোয়ার আছে এমনি সুতি আছে মেয়েদের পুরো কাজ করা আছে আপনাকে নেবেন সেরকম দেখতে হবে একবার এসে

বলছি কবে আসবেন কখন আর কবে আসবেন আপনি

আচ্ছা ঠিক আছে আপনি এসে নিয়ে যাবেন হুম হুম